হ্যাঁ ভবিষ্যতে গান নিয়ে অনেক এগিয়ে যেতে চাই আমার একটাই লক্ষ্য আমার গান নিয়ে কিছু করার আমার সেই লক্ষ্যটাকে স্থির রেখে আমি এগিয়ে চলছি অনেক ছোটোবেলা থেকেই আমার এটা খুব প্রিয় একটা শখের জিনিস হলো গান শেখা শিখেছিও প্রথম হাতেখড়ি হাতেখড়ি হয়েছে মায়ের কাছ থেকে সেখান থেকে আমি আস্তে আস্তে এটাকে ভালোবেসেছি এখন আমি ভালো পর্যায়ে পৌঁছে গেছি চলে এসেছি আমি আরো এগিয়ে যেতে চাই আমার একটাই লক্ষ্য যে আমার গান আমার জীবন আমার খুব প্রিয় একটা শখের জিনিস সেটাকে আমি কখনোই হারিয়ে যেতে দেবো না যতোই পরিস্থিতির চাপ আসুক যতোই বাঁধা বিপত্তি আসুক আমি আমার লক্ষ্যে স্থির রাখবো ও আমার লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাবো আমি নিজেকে প্রতিষ্ঠিত করবোই গানকে আমি ভালোবাসি ভালোবেসে যাবো